হ্যালো হ্যাঁ আমি কি সবিতা রেস্টুরেন্ট থেকে কথা বলছেন হ্যাঁ হ্যাঁ আসলে আমি আধ ঘন্টা আগেই একটা অর্ডার করেছিলাম ঠিক আছে একটা ওই ফ্রায়েড রাইস আর একটা হচ্ছে চিলি চিকেন আর চিকেন ভর্তার একটা অর্ডার আছে তো ওটা তো আধ ঘন্টার মধ্যে চলে আসার কথা ছিলো তো এখনো আসে নি তো ওই কারণের জন্যই ফোন করছি আপনাকে ও অর্ডার কি নিয়ে কি বেরিয়ে গিয়েছে না এখনো তো আমার কাছে সেরম কোনো ফোন আসে নি তো তাহলে আপনি একটু কাইন্ডলি দেখুন যে আমার লোকেশানটা ঠিকঠাক করে ওনার কাছে আছে কি নাহলে আমার ফোন নম্বরটা আপনি একবার ওনাকে দিয়ে দিন বুঝলেন হ্যাঁ হ্যাঁ না বুঝতে পেরেছি উনি বেরিয়ে গেছেন আসলে একটু আমার তাড়া ছিলো তো ওই কারণে ও আচ্ছা আচ্ছা নো ইসু কোনো অসুবিধা নেই আমি না হয় আরো দশ মিনিট ওয়েট করে যাচ্ছি না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওটাই কনফার্ম করার জন্যই ফোন করছিলাম যে সেরকম হলে আপনি আমার ফোন নম্বরটা আরেকবার দিয়ে দিন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে বলুন বিষয়টা ভালো হবে ওকে ওকে ওকে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি ওয়েট করা যাচ্ছি দশ মিনিট